ইয়েস আমি আর্ট গ্যালারির ওনার আপনার কি আর্ট সম্পর্কে জানতে চান বলুন মমতা ব্যানার্জির প্রতিভাটা শুধু চিত্রকলায় নয় মমতা ব্যানার্জির অনেক রকমভাবে আর্টের উপর কাজ করে কবিতা লেখা গল্প লেখা ছবি আঁকা কিন্তু আর্ট বুঝতে হবে তবেই ও আপনি কি আর্ট নিয়ে পড়েছেন আর্টস আর আর্ট এক তো নয় বেসিক্যালি ও আর্টের উপর কাজ করে তো ওর বিভিন্নরকম আর্ট আছে যেমন ছবির মধ্যে বিভিন্ন মানুষকে দেখাতে পারে ওর কবিতার প্রতিভা তো একদম অনিবার্য আপনি ওর কবিতার উপরেও আর্ট দেখতে পাবেন এপাং ওপাং ঝপাং এই কবিতাটা তো ওয়ার্ল্ড ফেমাস কবিতা ওর ছবি আঁকা আছে প্রচুর সেই ছবি ওয়ার্ল্ড ফেমাস কিন্তু আর্ট নিয়ে যারা পড়েছে তারাই একমাত্র আর্টটা বুঝতে পারবে আর্টের সম্পর্কে বহু কিছু রকম ব্যাপার আছে মমতা ব্যানর্জির মাননীয়া মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের এখন মুখ্যমন্ত্রী বহু টাকায় বিক্রি হবে আপনার ওর কি আর্ট দরকার তাহলে আর্টের সম্পর্কে আমি বলতে পারি ওর ওর আর্ট প্রত্যেক মণ্ডপে মণ্ডপে থাকে পুজো মণ্ডপে এবারে ছিলোও বহু জায়গায় কিন্তু কিছু মানুষ ওর আর্ট বুঝতে পারে না কিন্তু আর্ট ওর খুবই সুন্দরভাবে হয় মানুষের মধ্যে কিছু মানুষ ইন্সপিরেশান পায় কিছু মানুষ তাকে আর্ট কিনতে চায় এবং লক্ষ টাকায় বিক্রি হয় নিশ্চই তার আর্টের মধ্যে কিছু আছে তার কবিতার মধ্যে কিছু আছে ওর আর্ট মানুষকে সমাজে প্রতিফলিত করে সমাজে মা মাটি মানুষের উন্নয়ন করে এই সব আর্টের মধ্যে মানুষের মানে দুঃখের জিনিসও দেখতে পায় আর্টের মধ্যে শুধুমাত্র এবং ওর আর্ট নিয়ে বহু বিস্তারিত জিনিস আছে যদি আর্ট নিয়ে আর্ট নিয়ে জানতে চান তো আমাদের চেম্বারে চলে আসবেন আপনাকে ওর আর্ট নিয়ে বোঝাবো আর আর কিছু জানতে চান আপনি ইয়েস আই অ্যাম আর্টিস্ট আমার আমি আর্ট আঁকি না কিন্তু আমি রিসেল করি আর্টকে নিয়ে ওই কারণে আপনাদের যদি এই আর্টের সম্পর্কে কিছু জানতে চান তো যে কোন আর্ট সম্পর্কে জানতে চান সেটা যদি বলতেন তাহলে সে বলা যেতো তো আপনি সময় করে এক দিন আসুন আমার অফিসে আমি আপনাকে আর্ট সম্পর্কে ভালো করে বোঝাবো ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আর কিছু জানতে চান বলুন আর একবার বলুন না চিত্রকলা তো আলাদা জিনিস চিত্রকলার সঙ্গে আর্টের কোনো সম্পর্ক নেই আমি তো আর্টিস্ট সেই কারণে চিত্রকলা নিয়ে কিছু বলতে পারবো না ধন্যবাদ রাখছি